আপনি একটা প্যাসেঞ্জার নিয়ে কীভাবে গাড়ি চালাতে সেটা সেটা জানেন না সামনে বাম্পার মানছেন না এক ডেলিভারির রোগী বসে আছে কী খেয়ে গাড়ি চালাচ্ছেন হ্যাঁ একটু ভালোভাবে গাড়ি চালান আপনি একটু দেখেশুনে চালান মদ খেয়ে চালাচ্ছেন নাকি গাড়িটা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কোথা থেকে করেছেন ড্রাইভিং লাইসেন্স কোথা থেকে করেছেন ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে গাড়ি চালাচ্ছেন আপনি ক্ষতি হয়নি কিছু কিন্তু ডেলিভারি পেশেন্ট এখানে শুয়ে আছে আপনি দেখেশুনে গাড়ি চালান যদি কোনো অসুবিধা হয়ে যায় তবুও আপনি একটু দেখেশুনে গাড়িটা চালান